হ্যালো হ্যাঁ বলছিলাম যে এটা আকাশ এর টকের

হ্যাঁ হ্যাঁ বলছিলাম যে হ্যাঁ আমার তিনদিন পর আপনাদের রেস্তোরাঁ থেকে পঞ্চাশটা লুচি এবং পোহার লাগবে প্রায় দু কেজির মতন তো হ্যাঁ আপনাদের তো ওখানে ওটাই সবচেয়ে বেশি জনপ্রিয় এবং ওখানে সব এলাকার মানুষরা তাই জানে আমাকে আসলে আমার দাদা বলল যে এখান থেকে এই জিনিসগুলো নিতে তো তো আপনি আমাকে বলুন যে পঞ্চাশটা লুচির দাম কত হবে

আচ্ছা মানে আপনাদের পোহাতে ঘি কম থাকে তো মানে খুব বেশি ঘি যাতে না হয় হ্যাঁ আচ্ছা বেশ হ্যাঁ হ্যাঁ আসলে আমাদের বাড়িতে লক্ষ্মীপুজো হবে তো এই পূর্ণিমাতে লক্ষ্মীপুজো হবে সেইজন্যই আপনাদের দোকান থেকে আমাদের এই অর্ডারটা নেবার আছে তো হ্যাঁ আমি ওটাই হ্যাঁ আর আপনাদের ওইখানে কি ইয়ে রাবড়ি পাওয়া যায় রাবড়ি কত টাকা কেজি করে সাড়ে চারশো না তাহলে আমাকে ঠিক আছে তাহলে আমি তিন কেজি রাবড়ি নেবো আর পোহা যেটা আড়াই কেজি বললাম না ওটা পাঁচ কেজি করে দেবেন ঠিক আছে আপনি অর্ডারটা এখনই তাহলে নিয়ে নিন পোহা পাঁচ কেজি রাবড়ি তিন কেজি আর লুচি পঞ্চাশটা লুচি পঞ্চাশটা আর আমার আরো দুটো জিনিসও নেওয়ার ছিল সেটা কি আপনার মানে আপনাদের এখানে কি বাসন্তী পোলাও পাওয়া যাবে আমি ওটাই বলতে যাচ্ছিলাম তাহলে বাসন্তী পোলাও এক ড্রাম মতন ওই এক চার লিটারের যেই ড্রামগুলো থাকে সেই সেই ড্রামের বাসন্তী পোলাও আর পনির কত পরবে মানে পনির হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একদম একদম একদম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রাখছি